হ্যাঁ ব্যবসা শুরু করার জন্য একটি বড়ো মূলধনের প্রয়োজন যেমন আমি বিজনেস বড়ো মূলধন হলে বিজনেস করতে পারি ভালোভাবে তারপরে আমার চপ ও দোকান হয় যে মেলা মেলা যে জায়গায় জায়গায় পূজা সেই জায়গাতে দোকান দিই তারপরে কালী পূজায় কালী পূজার মেলায় দোকান দিই তারপরে দুর্গাপূজার মেলায় দোকান দিই তারপরে ঘরেও কিছু রাখি সেখানেও বিক্রি হয় নানারকম জিনিস তারপরে থেকে চড়ক মেলা আবার তারপরে